গ্রাম অঞ্চলের কৃষকরা আর্থিক দিক থেকে কমে যাচ্ছে কেন না তাদের জমিতে ভালোভাবে ফসল ফলাতে পারছে না এবং ন্যায্য দামে তাদের ফসল বিক্রিও হচ্ছে না সেই দাম না পেয়ে তাদের আর্থিক অবস্থা দিনকে দিন কমে যাচ্ছে এখানকার আবহাওয়া ভালো নয় কখনো গরম কখনো ঠান্ডা তাই তারা এই আবহাওয়ার জন্যে জমিতে কোনোভাবে কোনো ফসল ভালোভাবে ফলাতেও পারছে না এবং কোনো দামে বীজ কিনে নিয়ে এলে সেই বীজ মাটিতে পুঁতলে সেই জমিতে আবহাওয়ার জন্য ফসল ভালো হচ্ছে না এখানকার যন্ত্রপাতি এখানকার যন্ত্রপাতি খুব একটা সুযোগ সুবিধা নেই খুব ভাল নয় তাই যন্ত্রপাতি ভালো না থাকার জন্য তারা জমিতে ভালোভাবে কাজ করতে পারছে না এই জমিতে চাষ করার জন্য ভালোভাবে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে